আমি ড্রাইভারকে ফোন করছি আমি একটা ক্যাব বুক করেছি সেটা আমি এই ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর স্টেশনে যাব ওখান থেকে আমি বাইরে বেড়াতে যাব কিন্তু ওই ড্রাইভার আসেননি এবং ফোনও তুলছে না তাহলে আমার যে এমারজেন্সি কল করছি ড্রাইভারকে তাও আসছে না ড্রাইভার পাওয়া যাচ্ছে না তাহলে ক্যাবটাকে আমি তো আসতে বলেছি আমার টাইম দেওয়া আছে সকাল দশটায় কিন্তু আসছে না তাহলে আমি কী করব কোনমতেই আমি ড্রাইভার পাচ্ছি না আমার বেড়াতে জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে আসেনি তাই আমি ফোন করে করে চেষ্টা করে করে আলা হয়ে যাচ্ছি কিন্তু ফোন তুলছেও না তাহলে আমি কী করবো এমারজেন্সি কল করে কোথায় অভিযোগ জানাব এবং তাদেরকে বলব যে আমার ড্রাইভারটা চাই যাতে আমি বেড়াতে যাই ভালোভাবে থাকতে